এখনকার দিনে ছেলেরাও ছেলেরা ছেলেদের সঙ্গে মেয়েরাও সমানভাবে খেলাধূলায় অংশগ্রহণ করছে ও আগে এই খেলাধূলায় এত মেয়েরা অংশগ্রহণ করত না তার তুলনায় এখন ছেলেদের সঙ্গে মেয়েরাও সমানভাবে খেলাধূলায় অংশগ্রহণ করছে তো উনিশশো আঠাশ সালে কলকাতার কমিশনার সিএবি মহিলা হকি অ্যাসোসিয়েশনটি লেডি ক্যাথালিন টোভার দ্বারা গঠিত হয়েছিল যিনি চার্লসের স্ত্রী ছিলেন টোভার এর সম্পর্কে আমার বিস্তারিত জানা নেই